নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তেইশে জানুয়ারি স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট বড়দিন পঁচিশে ডিসেম্বর প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি